আমাদের পুরুলিয়া জেলা হল খুব শুষ্কতম জেলা তাই এখানে সেরকম শিল্প গড়ে ওঠেনি তাই এখানকার তরুণদের বেকারত্বের সম্মুখীন হতে হয় এছাড়াও এখানে কিছু কিছু ভালো দিকও লক্ষ করা যায় এখানে ছোটো ছোটো শিল্প দেখতে পাওয়া যায় এবং হস্তশিল্পও দেখতে পাওয়া যায় এখানকার অযোধ্যা পাহাড়ে অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে এবং এটা হল আমাদের কাছে খুবই গর্বিত বোধ করি আমরা